আমার ছোটো থেকেই অন্য মানুষের পাশে দাঁড়ানোর খুব ইচ্ছা তাই আমি এখন একটি এনজিওর সঙ্গে যুক্ত হয়েছি এবং সেখানে বিভিন্ন রকম কাজের সঙ্গে যুক্ত সেই কাজগুলি ক্ করি এবং সাধারণ মানুষের পাশেও দাঁড়াই এছাড়া আমার অনেক ইচ্ছা রয়েছে আমি ছোটো থেকে হাতের কাজ করতে খুব ভালোবাসি আমি তাহাতে চেষ্টা করি যে এই এনজিওতে অনেক মেয়েকে হাতের কাজ শিখিয়ে সেখান থেকে একে অ কিছু টাকা রোজগার করার যাতে তাদেরও সংসারের খরচে কিছু কাজে লাগে এবং সেই মেয়েগুলিকে আমি উৎসাহ দিই এবং আমার ইচ্ছার কথা বলি তারাও উৎসাহিত হয়ে এই কাজে আমার সঙ্গে যোগ দিয়েছেন